আমাদের মুসলিম ধর্ম আমাদের রোজা নামাজ কালাম আমাদের পড়তে হয় হেফাজতে চলতে হয় মাথার কাপড় কখনও মাথা থেকে ফেলতে নেই মাথা থেকে ফেলতে নেই আর হেফাজতে চলতে হয় আমাদের রমজান মাসে রোজা করতে হয় ঈদে নামাজ পড়তে হয় কোরবান ঈদে নমাজ কোরবানিতে নামাজ পড়ে আমাদের সব রাত আছি এই করে আমাদের রোজার ঈদে আমরা নামাজ কলাম পড়ি আর রোজাও রাখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তারাবি পড়ি এই করে আমরা মানে ধর্ম আমাদের ধর্ম মুসলিম ধর্ম আমরা এরমভাবে পালন করি